হ্যালো হ্যাঁ মৌপালি বলছি হ্যাঁ বলছি তাহলে নিউ ইয়ারের যে হলদিয়াতে পিকনিকের প্ল্যানটা হয়েছে তৈরি তো হ্যাঁ আমাকে তো খাবারের দায়িত্বটা দেওয়া হয়েছে অদিতি আমাকে তাই বলেছে যে খাবারের দিকটা একটু দেখতে তুমি গাড়ির দিকটা দেখেছো হুম তো আমরা তো মোটামুটি বারোজন হচ্ছি তো একটা বড়ো গাড়িই ঠিক করতে হবে ছোটো গাড়ি হলে হবে না

হ্যাঁ সেটাই হ্যাঁ তো খাবারের দিকটা বলছিলাম জলখাবারের ক্ষেত্রে যেতে যেতে তো সময় লাগবে সেক্ষেত্রে সকালে ওই পাউরুটি ডিম কলা এগুলোই করা হচ্ছে গাড়ির মধ্যে খাওয়াও যাবে অসুবিধে হবে না হুম আর ড্রাইভার কিরকম ড্রাইভার একটা ভালো ড্রাইভার নিতে হবে এতটা রাস্তা যাওয়া হবে আর দুপুরের মেনুটা বলছিলাম যে খুব বেশি কিছু করছি না কারণ সময় বেশি লাগবে তৈরি করতে সেক্ষেত্রে একটু ভাত আর মাংস কিংবা খিচুড়ি আর মাংস আর মিষ্টি পাঁপড় চাটনি এগুলোই করা যাক আমি একটা রাঁধুনির সাথে কথা বলেছি অরূপদা বলেছেন উনি একজন রাঁধুনিকে নিয়ে যাবেন তবে ডেকরেটার্সের দিকটা এখনও সেভাবে দেখা হয়নি কারণ বড়ো জায়গা লাগবে গ্যাস লাগবে অরূপদা অরূপদা বলেছে দেখবে কিন্তু তারপরে জানি না অরূপদার সাথে কি তোমার কথা হয়েছে হুম আর বলছি এতটা রাস্তা সকালবেলা জলখাবারে শুধু পাউরুটি কলা ডিমটা করলেই হবে নাকি অন্য আরও কিছু রাখব শুকনো খাবার সাথে হুম আর কিছু কিছু কেক বিস্কুট চিপস এগুলো তো সবাই নিয়েই যাবে হ্যাঁ খুব একটা অসুবিধে হবে না

ও এটা কিন্তু তুমি ভালো মনে করেছো এটা আমি ভেবে দেখিনি এটার দায়িত্ব তাহলে তমালিকে কি এই দায়িত্বটা দিয়ে দিলে ভালো হয় না কারণ জল কম যাবে হুম কারণ জলটা কম জলে তো হবে না জলের সেই বড় ব্যারেলগুলো লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম আর হলদিয়ার আশপাশটাও বেশ ঘুরে দেখা যাবে সময় থাকলে যদি সকাল সকাল বেরোনো হয় হ্যাঁ রাঁধুনির দিকটা নাকি অরূপদা দেখছেন হ্যাঁ সেটাই আশপাশটা ঘুরে দেখাও হবে পিকনিকও হবে খাওয়াদাওয়াও হবে সবই হবে ঠিক আছে তাহলে ওইদিন দেখা হচ্ছে নিউ ইয়ারে হ্যাঁ জমিয়ে মজাটা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম